পশ্চিমবঙ্গের আগেকার স্বাস্থ্যসেবার থেকে এখনকার স্বাস্থ্যসেবা অনেক উন্নত হয়েছে আগেকার দিনে স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল বা বিভিন্ন ক্লিনিক খুঁজে পাওয়া যেত না হয়তো অনেক দূরে একটি দুটি করে থাকত কিন্তু এখনকার দিনে খুব উন্নত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ক্লিনিক করা হয়েছে বিভিন্ন ধরনের হাসপাতাল রয়েছে প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলাতে প্রত্যেক থানার মধ্যে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে এবং অনেক বড়ো বড়ো ক্লিনিকও রয়েছে আর এখানে খুব সহজেই মানুষ খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারে কোনো মানুষের যদি খুব বড় রোগ হয় তখন সে খুব তাড়াতাড়ি ওই হাসপাতাল বা ক্লিনিকের মধ্যে আসতে পারে এবং নিজের রোগ সারাতে পারে আগেকার দিনে যেমন অনেক মানুষকে অনেক রোগ জ্বালায় ভুগতে হতো এবং বড় বড় হাসপাতালের অভাবে বড় বড় ক্লিনিকের অভাবে মারা যেত কিন্তু এখনকার দিনে তা হয় না এখনকার দিনে নিজেদের এলাকার মধ্যেই অনেক বড় বড় ক্লিনিক রয়েছে বা সামনাসামনি হাসপাতালও রয়েছে তাই তারা খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই সে ক্লিনিকগুলি খুঁজে বের করে নেয় এবং সে হাসপাতালগুলি খুব সহজেই চলে যেতে পারে এখন যাতায়াতেরও খুব বড় সুযোগ সুবিধা হয়েছে তাই তারা খুব সহজেই সেই ক্লিনিক বা হাসপাতালে যেতে পারেন তাই তাদের এখন কোনো অসুবিধা হয় না এবং এখনকার মানুষ আগেকার মানুষের মতো আর এখন বেশি মারাও যায় না তারাও খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে যায়